ম্যাডাম হ্যাঁ বলছিলাম আমার ছেলের এই তিন দিন ধরে না খুব জ্বর তো আমাদের ওখানে একটা গ্রামীণ চিকিৎসাকেন্দ্র আছে ওখানে আমি দেখিয়েছিলাম তো হচ্ছে স্যার বললেন যে আপনি একটু কামারহাটি হঁসপিটালে নিয়ে যেতে তাহলে হ্যাঁ আমার মেয়ের বয়স এই ছয় প্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই মে তে ওই তিন চারদিন ধরুন কন্টিনিউ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওষুধ খাইয়েছি কিন্তু জ্বরটা মানে একদম ছাড়ছে নি মানে জ্বরটা হয়তো ওষুধটা খাওয়ালাম তার কমে গেলো আবার হয় তো এক দু ঘন্টা পরে আবার জ্বরটা ফিরে আসছে হ্যাঁ না না ওই মাঝে মধ্যে একটু ওই হচ্ছে মাথা ব্যথা এই রকম আর মানে অন্য কিছু সমস্যা নয় না না

আপনার কী হুম হুম বলুন

হ্যাঁ হ্যাঁ আমি এসেছি আর আপনার কী দেখে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম আপনার দেখে কী মনে হচ্ছে যে মানে নেই বিশেষ কিছু মানে সমস্যা নেই হুম

আর যেই স্যারের কথা বলছেন উনি কি এখন ডিউটিতে আছেন না কি মানে চেম্বারে আসতে দেরি হুম হুম আর স্যার কি মানে এমনি চাইল্ড স্পেশালিস্ট না ফিজিশিয়ান আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে তো ভালোই হবে একটু স্যারের কাছে চেক আপও করা হয়ে যাবে হ্যাঁ আর আমার ওখানে যে ও ডাক্তারবাবু উনিই বললেন যে একবার স্যারের কাছে চেক আপ করিয়ে নিলেই ভালো যতই হোক বাচ্চা তো বলতে কিছু পাচ্ছে নি ঠিকঠাক যে কী হচ্ছে না হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কারণ যেহেতু ওষুধটা খাচ্ছে জ্বরটা কমছে নি ওই জন্য একটু ভয় করছে একটু তাহলে ব্লাড টেস্ট আরে যা কিছু করতে হবে করে নেয়াই ভালো হুম আর উ স্যার কিছু সেরকম কিছু দেয় নি ওই প্যারাসিটামল দিয়েছিলো আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলো তো অ্যান্টিবায়োটিকটা পাঁচ দিন খাওয়াতে বলেছিলো ধরুন আজকে তিন দিন হয়ে চার দিন হচ্ছে এখনও কমপ্লিট হয় নি যদিও হ্যাঁ তবুও হচ্ছে আমি ভাবলাম যে একটু হ্যাঁ তিন দিন বলতে ওই প্রথম দিনে দেয় নি দ্বিতীয় দিনে দিয়েছিলো এবার জ্বরটা মানে আপনার তিন দিন হয়ে আজকে চার দিন আর হচ্ছে ধরুন অ্যান্টিবায়োটিকটা শেষ হয় নি তবুও একটু ভাবছি যে দেখিয়ে নেওয়াই ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বসছি তাহলে স্যার আসুক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ